দেখুন খেলার সম্বন্ধে কিছু কথা বলছি আমাদের এখানে যখন বল খেলা হয় তখন মাইকে হুলিয়ার করে বিদেশ থেকে যত খেলোয়াড় আসে তাদের চিঠি দিয়ে আনতে হয় অমুক দিনেই খেলা হবে তারা চলে আসে মাাইকে সারা খুব প্রচার দেয় সেই দিনের দিন তারা খেলা করে যখন খেলায় জয়ী যে খেলোয়াড়রা জয়ী হয় তারা খুব খুশি হয়ে বাজনা বাজিয়ে তারা খেলা কর হল্লা দিতে দিতে তারা বাড়ি চলে